আমি যেহেতু বাঙালি আমার মাতৃভাষা যখন বাংলা বাংলা আমার সবথেকে প্রিয় ভাষা বাংলা ভাষায় আমি যখন কথা বলি আমার যেন মনে হয় যে না ঠিক আছে আমি এ ভাষায়ই স্বাচ্ছন্দ্য বোধ করছি এখন অবশ্য সবাই মনে করে বাংলা ভাষায় কথা বললে অনেকের ধারণা সবাই না যে বাংলা ভাষা তে কথা বললে নাকি সব জায়গায় চলা যায় না তো জানি না কোথায় কী হয় তো বাংলা ভাষা এখন অন্যান্য ভাষার মতো সমান মর্যাদা পাচ্ছে অনেক জায়গায় তো সেরকম বাংলা ভাষাভাষীর নানা রকম জায়গার নানা রকম ভাষা আছে উপভাষা যেগুলোকে বলা হয় আর কী আর তখন সেক্ষেত্রে তখন আমরা অন্য ভাষাভাষীর লোকের সাথে কথা বলি তখন আমরা বলতে চাই সবথেকে শুদ্ধ যে ভাষা সে ভাষায় এবার অন্য ভাষাভাষী লোককে যখন আমার ভাষাটা আমি বোঝাতে চাই বা তখন অবশ্যই আমি চাইব আমার ভালো ভাষা যেটা মানে শুদ্ধ ভাষা যেটা তখন আমি সেটায় তার সাথে কথা বলব তখন আমরা বলতে গিয়েও কখনও তাদের যারা যখন বুঝতে না পারে তাদেরকে যখন আমরা বোঝাতে যাই তখন তাদের ভাষার সাথেও মিলে গিয়ে আমরা বাংলা ভাষাটা কিছুটা হলেও তদের ভাষার মতো করে বলার চেষ্টা করি তখন বাংলা ভাষাটা একটু আলাদা রকম শোনাতে পারে শোনায় তো আশেপাশের আমাদের রাজ্যগুলোতে গেলে দেখতে পাব বাংলা ভাষার চল খুব একটা নেই তাও যখন সেখানে অন্যান্য লোকের সাথে দেখা হয় তারা যখন বাংলায় কথা বলে তো তখন আনন্দ হয় মনে হয় যে না আমার ভাষাভাষীর লোক আমার আশেপাশের লোক তো একটা ভিতর থেকে আনন্দ হতেই থাকে সেরকম যখন অন্য ভাষাভাষীর লোকও তাদের ভাষাকে নিয়েও সেরকম হয়তো বা অনুভব করে